আমি আমার বাগানের ফুল সাধারণত তুলি না কারণ আমার বাগানের ফুল গাছে ফুল থাকতে আমি বেশি পছন্দ করি তবে আমি ফুল তুলে আমি আমার বাড়িতে পুজোর কাজে লাগাই তাছাড়া যদি আমার পাশাপাশি কারও ফুলের প্রয়োজন হয় পুজোর জন্যে বা অন্য কোনো কারণে তো আমি সেই ফুলটাকে তার কাজের জন্য দিই আর বাগানে যে ফল সে তো সাধারণত গাছেই থাকে কারণ আমাকে ফল পাড়তে খুবই খারাপ লাগে এর ফলে কিছু ফল আছে যেগুলো ঠাকুরপুজোর কাজে লাগে সেই জন্য পাড়তে হয় যেমন নারকেল আম জাম ইত্যাদি আর তাছাড়া বা বাকি যেসব ফল আছে সেগুলো আমি আমার যদি কোনো আত্মীয় বা কোনো বন্ধু বা অন্য কারও খাওয়ার কাজে বা পুজোর কাজে লাগে তাহলে আমি সেই সব ফল আমি তাদেরকে গাছ থেকে পেড়ে দিই